পুরুলিয়ার পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এই যে বাস ট্রেন টোটো অটো রিকশা আমরা দেখতে পেয়ে থাকি টোটো পুরুলিয়াতে খুবই সহজলভ্য বাড়ির থেকে বেরোলেই আমরা টোটো পেয়ে যাই তেমনি রয়েছে অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড আবার রেল ব্যবস্থা রেল ব্যবস্থার ফলে আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তেমনি রয়েছে বাস ব্যবস্থা বাস ব্যবস্থার ফলে আমাদের সড়কপথে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াতের খুব সুবিধা হয়েছে এই যে ধরুন দৈনন্দিন জীবনে যারা কাজকর্ম অফিসকর্মী চাকুরিজীবী মানুষজন তারা ফলে বাসের ফলে এক জায়গা থেকে অন্য জায়গা শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে খুব তাড়াতাড়িই যেতে পারে এবং নিজেদের কাজে যোগদান করতে পারে আবার তেমনি আমরা দেখে থাকি অ্যাম্বুলেন্স পরিষেবারও খুব ভালো ব্যবস্থা রয়েছে তো এই যে ধরুন গ্রামে কোনও মানুষ অসুস্থ হয়ে পড়ল তাকে অ্যাম্বুলেন্স পরিষেবার সাহায্যে খুব দ্রুতই পুরুলিয়া শহরে আনা যায় তেমনি আবার পুরুলিয়া শহর থেকেও অ্যাম্বুলেন্সের সাহায্যে খুব অসুস্থ ব্যক্তিকে অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলায় গমন করতে সাহায্য করে তেমনি রেলপথের সাহায্যে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেন আবার এক্সপ্রেস ট্রেনের যাতায়াত রয়েছে লোকাল ট্রেনের ফলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ধীর গতিতে যাতায়াত করতে পারি আবার এক্সপ্রেস ট্রেনের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারি যেমন ধরুন পুরুলিয়া এক্সপ্রেসের এখানে খুব সহজেই আমরা তাড়াতাড়ি সকালের থেকে সকালে গিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারি তেমনি দূরপাল্লার ট্রেনেরও এখানে থামে